স্বাস্থ্য সেবা সামাজিক অব ময় দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বয়স্ক জনগোষ্ঠী মুখ্য মুখ্য প্রধান যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় যেরকম যেরকম হচ্ছে বৃদ্ধ বয়স্করা অনেক দূরে হাসপাতালগুলোয় গিয়ে নিজেদের নিজেদের চিকিৎসা করাতে পারে না বা এক জায়গার থেকে আরেক জায়গা অ্যাম্বুলেন্সে করে গিয়ে যে চিকিৎসা করা করাবে সেটা হয়ে ওঠে না এবং যখন হয়ে ওঠে না তো আবার এমন এমন পরিবার রয়েছে যেখানে বয়স্ক বয়স্ক ব্যক্তিদের পরিবারের ছেলে মেয়েরা তাদেরকে দেখে না সে ক্ষেত্রেও তখন তাদের চিকিৎসা করাটা অনেকটা সমস্যাকর হয়ে ওঠে তো এই জন্য হাসপাতালে গ্রামীণ হাসপাতালে হাসপাতালে বার্ধক্য থেকে এবং মানসিক অসুস্থার কারণে দুর্বল মানসিক ক্ষমতা ক্ষমতা অনেকটা হারিয়ে পড়ে